হ্যাঁ বলুন এখনও ঠিক হয়নি ওষুধগুলো সময় মতো করে ঠিকঠাক খেয়েছিলেন তো যেগুলো যখন বলেছিলাম সে কী আচ্ছা ঠিক আছে সময় মতো করে সবটা সব ঠিকঠাক খেয়েছিলেন বলছেন তাও এখনও কোনো চেঞ্জ একটু আধটু কোনো চেঞ্জ হয়নি না হয়েছে এখনও ঠিকঠাক আগের মতো ঠিকঠাক পুরোপুরি ঠিক হয়নি আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কালকে তাহলে সময় মতো করে একবারে আসতে পারবেন কাল কিংবা পরশু আমার তো সকাল দশটা থেকে দুপুর দেড়টা আবার বিকেল তিনটে থেকে রাত্রি নটা ভিড় আপনি কল করে আসবেন না আপনি কল করবেন এই দুটো টাইমের মধ্যে আমি আমি বলে দেবো তো দেখি আপনি ওষুধপত্রের খাপগুলো কিছু এখন আছে না ওগুলো ফেলে দিয়েছিলেন খাপগুলো নিয়ে তাহলে আপনি আসবেন আমি দেখব যেটা দেওয়ার সেটা আবার দেবো আবার নতুন করে কিছু দেবো আর কি ওষুধ না না আগে আসুন দেখি শরীরের আপনার কেমন অবস্থা সেটা দেখে আপনাকে তার পরে হচ্ছে আমি একটা ওষুধ দেবো তার পরে বলব কী করতে হবে হ্যাঁ ফাঁকা থাকবে তবুও আপনি একবারটি কল করে আসবেন তাহলে আমি আপনি কল করলে বলে দেবো কী ভিড় আছে কি না কতজন কী আছে লাইনে হ্যাঁ ঠিক করার দায়িত্ব তো সেই জন্যই তো আমরা যতটা পারি চেষ্টা করব আশা করি এবারে ঠিক হয়ে যাবে আগের বারের তুলনায় দেখে বুঝে নিয়েছি ওরকম ওষুধগুলো যেগুলো বাকি আছে বাকিগুলো দিয়ে দেবো হ্যাঁ আপনি কালকে আসুন না আশা আশা করি এবারে ঠিক হয়ে যাবে হুম একদম এবার ঠিক হয়ে যাবে যেহেতু বলছেন একটু একটু রেজাল্ট হয়েছে আর এবারে ওর ওর চেয়ে একটু ইয়ে ওষুধ হাই ওষুধ দিলেই এবারে ঠিক হয়ে যাবে হুম হুম ঠিক আছে বুঝতে পারছি আপনি আসুন কালকে আপনাকে একবার চেক আপ করে তার পরে আপনার ওষুধগুলো দেখে তার পরে আপনাকে আবার ঠিকঠাক ওষুধ দিয়ে দেবো এবারেই ঠিক হয়ে যাবে আপনার হ্যাঁ আপনি আসার আগে আপনার আসার একটু আধ ঘণ্টা আগে একবার কল করে নেবেন আমি ঠিক বলে দেবো তো কেমন ভিড় আরে আছে হুম আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওষুধগুলো নিয়ে মনে করে যে খালি ওষুধগুলো নিয়ে আসবেন তার পরে দেখে আমি দিয়ে দেবো ওষুধ হুম আচ্ছা ঠিক আছে